আজ থেকে দুদিন আগে আমি একটা রাজনগর বাজারে মণীষার দোকান থেকে একটা ব্যাগ ট্রলি ব্যাগ কিনেছিলাম তো ট্রলি ব্যাগের যে জামাকাপড় রাখার জায়গা সেটা অনেক বড় তাছাড়া চেনগুলোও খুব ভালো আমি ওটা আর দামটাও খুব অল্প নিয়েছে তো আমি খুব খুশি এইরকম ব্যাগ আমি আমার বন্ধুদেরকে আরো কিনতে বলব